হ্যাঁ কৃষকেরা নিশ্চিত করতে পারেন যে পশুগুলি নিরাপদ জাগাতে মানবিকভাবে প্রক্রিয়াকরণ সুবিধা হয় পরিবহন করার সুবিধা হয় যেমন পর্যাপ্ত স্থান এবং বায়ু চলাচল প্রদানকরণ চাপকরণের জন্য প্রয়োজন যেমন যে সমস্ত পশুগুলি এক জায়গা থেকে অন্য জাগায় স্থানান্তরিত করা হয় বায়ু চলাচলের জন্য যেন সুব্যবস্থা থাকে এবং পরিমাণে একটু কম রেখে কম চাপের মধ্যে যেন পশুগুলি পরিবহন করানো হয়